গ্রামীণ মিডিয়া বলতে আমরা যেটা বুঝি একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া আর একটা হচ্ছে সংবাদমাধ্যমের যে মিডিয়াকে বোঝায় এই দুটো মিডিয়ার মধ্যে যেটা সোশ্যাল মিডিয়া বুঝি সেখানে আমরা হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম এর মাধ্যমে আমরা ভিন্ন ভিন্ন দূরের বন্ধু বান্ধবী বা অন্য পরিজনদের সাথে আমরা সহজেই সংযোগ স্থাপন করতে পারি ভিন্ন ভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের খবর বা অনেক ধরনের আমরা কাজের কথা জানতে পারি আর সংবাদমাধ্যম বলতে যেখানে শুধুমাত্র সব দিক থেকেই জানানো হয় যেমন কোনো ভালো খবর ভালো খবর বলতে আমাদের দেশের বা আমাদের গ্রামের কেউ ভালো

রোজগার এর পথ দেখাচ্ছে বা কোনো কেউ কোম্পানি খুলছে নতুন কেউ বড়ো ডাক্তার হয়েছে এইসব সংবাদকে তুলে ধরা সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে আমরা যেমন জানতে পারি যেমন কেউ হয়তো ভালো ঘ্রান করছে সেইগুলো সংবাদমাধ্যমের মাধ্যমে আমরা ভিন্ন খবরে কাগজ বা টিভিতে রেডিওর মাধ্যমে সম্প্রচারের মাধ্যমে আমরা সহজেই বাড়িতে বসেই জানতে পারি এছাড়াও ফেসবুক ইনস্টাগ্রামের যুগে এখন আমরা গুগল টুইটার এইসব জায়গা থেকে আমরা ভিন্ন ভিন্ন তথ্য খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় জানতে পারি এবং অপরকে জানাতেও পারি এবার আমাদের নাগরিক ব্যস্ততার মাধ্যমে আমরা অনেক কিছু শুনতেও পাই না দেখারও সময় হয়ে ওঠে না অনেক সময় আমরা অর্থনীতির দিকগুলো লক্ষ্য রাখতে পারি না যেমন শেয়ার মার্কেটের ব্যবসাগুলো ঠিক সময় জেনে রা লক্ষ্য রাখা যায় আমাদের শেয়ারের দাম পড়ে যেতে পারে আমাদের অনেক লস হয়ে যেতে পারে সেই সব লক্ষ্যগুলো যদি আমরা সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে রাকতে পারি তাহলে আমাদের অনেক উন্নতি হয় শিক্ষার দিক থেকে কোনো সময় কোনো কোম্পানি কত মানে কোনো ব্যক্তিকে কাজে নিচ্ছে বা কোনো সরকারি চাকরির ফর্ম বা অন্যান্য কোনো শিক্ষামূলক প্রতিষ্ঠানে কোনো ভ্যাকেন্সি ইত্যাদি যদি দিয়ে থাকে সেগুলোকে আমরা খুব সহজেই সংবাদমাধ্যমের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গা জানাতে পারি বা আমরা দেখে নিতে পারি সাংস্কৃতিক বিনোদন বলতে যেখানে আমরা মানে কোনো বড়ো প্লাটফর্ম না কোনো বড়ো ক্লাবে কোনো অডিটোরিয়াম হলের মধ্যে যে গান নাচ বা কোনো ভালো ট্রাফিক নিয়ে বক্তিতা ইত্যাদি ঘটনাগুলো আমরা এক জায়গা থেকে অন্য জায়গা খুব সহজে সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার ভূমিকার মাধ্যমে আমরা জানতে পারি এইভাবে যদি আমরা গ্রামের মানুষের কাছে সকলেরই স্মার্টফোন আছে সেই মার্টফোনের মাধ্যমে আমরা যদি খুব অল্প সময় ব্যবহার করেও যদি দেখতে পারি এইসব জনমতগুলোকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গা স্থানান্তর করতে পারি এই নিয়ে মিডিয়ার ভূমিকা অনে অপরিসীম এবং অতুলনীয়